হ্যাঁ আমি হচ্ছে হ্যালো হ্যাঁ বলছি আপনার যে ফোন দোকান আছে ও আমি হচ্ছে আমার একটা ফোনের আর কি কিনতে যাবো আর কি তাই আপনাকে জিজ্ঞেস করছিলাম যে স্যামসং ফোনের কত কি রেট পড়বে আর কি

ও কত কি ইএমআই পড়বে আর কি ওসব সম্মন্ধে আর কি জানার দরকার ছিলো আর কি আমি স্যামসং ফোন ভিভো ফোন দুটোই ভেবে রেখেছি এবারে যেটা যেরকম দাম পরবে আর কি হ্যাঁ ও কালকে আপনার দোকান খোলা থাকবে ও আপনার দোকান কি সব দিনই খোলা থাকে না বন্ধও থাকে ও তাহলে মানে একটু ছাড় করা যাবে না যাবে না সেটা ও ও ও মানে ফোনটা ভালো হবে তো স্যামসাং ফোন ও আচ্ছা আমি কালকে যাবো আপনি ঠিক করে একটু দেখবেন বা ঠিক করে একটু প্রাইসটা করবেন তাহলে কালকে আমি হচ্ছে বিকেল দিকে গেলে আপনার সঙ্গে দেখা পাবো বা আপনার দোকান খোলা থাকবে

হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন হুম